আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল এই মোবাইলের যথেষ্ট উপকারিতা আছে এটি আমরা দেখতে পাই হাতের মুঠোয় সারা পৃথিবীকে দেখতে পাই এবং বিশ্বের অনেক কিছু জিনিস আমরা জানতে পারি এবং বহু দূরের মানুষের সঙ্গে ঘরে বসে আমরা যোগাযোগ করতে পারি এমনকি ডাক্তারবাবুদের পরামর্শ প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পারি বিভিন্ন রকম সুবিধা আমরা এখান থেকে পাই মোবাইলের অনেক রকম সুবিধে আছে এটাকে ছোট নেটও বলা যেতে পারে বা কম্পিউটারও বলা যেতে পারে এর মধ্যে সারা পৃথিবীকে আমরা হাতের মুঠোয় এখন জয় করতে পেরেছি একমাত্র মোবাইল ফোনের দৌলতে